কৃষিকরা কৃষকরা বুঝতে পারে কারণ তারা তাদেরকে অনেক দিন থেকে লালন পালন করে তাদের কোনো কোনটাতে ভালো হয় খারাপ হয় তারা সেটুকু বুঝে সুঝে তাদেরকে খাওয়া দাওয়া পালন করে তাদেরকে খাওয়া দাওয়া দেয় সেই হিসেবে দেয় কারণ পশু পাখিদের শরীর খারাপ মানুষ ছাড়া আর কার কেউকে বুঝবে সেইজন্যে তাদেরকে লালন পালন করার পরে তারা নিজের ছেলেমেয়েদের মতোই লালন পালন করে পশু পাখিকে যেমন গরু ছাগলীদেরকে ওই জন্যে কৃষকরা আর কি বুঝতে পারে তাদের কিসে ভালো কিসে খারাপ কোনটাতে তাদের শরীরটা ভালো থাকবে শরীরটা যাতে না খারাপ হয় সেই কারণে আর কি ওনারা বোঝেন